ভারতের পরিবহন ব্যবস্থা স্থল জল ও বিমান পরিবহন দ্বারা গঠিত এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বেশিরভাগ ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে সড়ক পরিবহনের প্রধান মাধ্যম এবং এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পরিবহন ব্যবস্থার মধ্যে অন্যতম মার্কিং যুক্তরাষ্ট্রের পর ভারতের সড়ক পরিবহন ব্যবস্থা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতের রেল পরিবহন ব্যবস্থা বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম এবং দু হাজার কুড়ি সালে এটি আটশো নয় কোটি যাত্রী এবং একশো কুড়ি কোটি টন মাল পরিবহন করেছিলো ভারতের বিমান পরিবহন সামরিক ও অসামরিক বিমান পরিবহনেই বিভক্ত এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার উপাত্ত অনুযায়ী ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বিকশিত বিমান পরিবহনের বাজার উনিশশো নব্বইয়ের দশকের অর্থনৈতিক উদারীকরণের সময় থেকেই দেশের পরিকাঠামো উন্নয়নের গতি বৃদ্ধি পায় আজকের ভারতে জল স্থল ও আকাশপথে নানা প্রকার পরিবহন ব্যবস্থার উপস্থিতি চোখে পড়ে আমাদের যদিও দেশের মোট অভ্যন্তরীর উৎপাদনের হার কম হওয়ায় সর্বস্তরে এই সকল পরিবহন ব্যবস্থাগুলি সহজলভ্য হয়ে উঠতে পারে নি দেশের মাত্র দশ শতাংশ পরিবারের নিজেস্ব মটরসাইকেল রয়েছে ধনী পার পরিবারগুলির নিজস্ব মটরগাড়ি রয়েছে এদের হার দু হাজার সাত সালের হিসেব অনুযায়ী শূন্য পয়েন্ট সাত শতাংশ গণপরিবহন ব্যবস্থা আজও দেশের অধিকাংশ জনসাধারণের কাছে পরিবহনের একমাত্র উপায় এবং ভারতের গণপরিবহন ব্যবস্থাটিও বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পরিবহন ব্যবস্থার মধ্যেই অন্যতম উন্নয়নন সত্ত্বেও অচল পরিকাঠামো এবং ক্রমবর্ধমানও জনসংখ্যা একাদিক পরিবহন ব্যবস্থাকে সমস্যাকীর্ণ করে রেখেছে অন্য দিকেই পরিবহন কা পরিকাঠামো ও পরিষেবার দাবিও প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে চলেছে রাজ্য সীমান্তে শুল্ক ও উৎকোচ প্রদান অতি সাধারণ ঘটনা ট্রাক চালকরা প্রতি বছর পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ উৎকোচ দিয়ে থাকেন ভারত বিশ্বের মোট যানবাহন মাত্র এক শতাংশের মালিক হলেও এই দেশের যানবাহন ক্ষয় ক্ষতির পরিমাণ সারা বিশ্বের আট শতাংশ ভারতের মহানগরগুলি অত্যন্ত ঘন জনবহুল অনেক বড়ো শহরেই বাসের গড় বেগ ছ থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় ভারতীয় রাস্তায় যানজটের কারণে জ্বালনি যানবাহনের জ্বালানির সাশ্রয়ের হার খুব কম এই রকম কম বেগে জ্বালানি অপচয় করে ইঞ্জিন চালানোর জন্য এক দিকে যেমন দেশের জ্বালানি ভোগের হার বৃদ্ধি পাচ্ছে তেমনই তার দেশের নানা ইবো ভোগ করতে হচ্ছে